হ্যাঁ অবশ্যই আমার ধর্ম থেকে সবসময় এটাই শিক্ষা দেয় যে প্রত্যেকটা মানুষের পাশে থাকা তাদের সুখে দুঃখে সবসময় তাদেরকে এ সহায়তা করা তাদেরকে কখন কোন জিনিসের এর মানে দরকার সেগুলোকে দেখা সৎ পথে তাদেরকে সৎ পথে চলা তা এবং কখন কার কী প্রয়োজন হচ্ছে সেগুলো দেখা আর মানুষকে এ মানুষের পাশে থাকা একটা সবসময় কোনো মানুষকে ছোট করা না মানুষ যে যেমন থাকে সেরকমভাবে সবাইকে সমান সম্মান দেওয়া তাদের তাদের যেন কোনো রকম কষ্ট না হয় তাদেরকে নিয়ে মানে কমিউনিটি থেকেও আমাদের আমার ধর্মের কমিউনিটি থেকেও ও তাদের ক কোথায় কখন যে কষ্ট হয় সেগুলোকে দেখা এগুলোই আমার ধর্ম থেকে অবশ্যই এগুলো শেখায়